আমি পেন্টিং করার সময় সিন্থেটিক ক্লাস ইউজ করতাম করে এখনও তো আর ব্রান্ড বলতে গেলে কোম্পানির সোনালি তাই বেশি করতাম ওটাই জানি আর কিনে করতাম ব্যবহার